পশ্চিম বর্ধমান জেলার প্রধান বিনোদনমূলক কার্যকলাপ এবং বিনোদনের বিকল্প বলতে আমার এখানে অনেক কিছু আমি দেখতে পাই যেমন প্রথম কথা হচ্ছে এখানে ভালো ভালো পার্ক আছে তারপরে ভালো ভালো খেলাধুলোর জায়গাও আছে ভালো ভালো স্টেডিয়াম আছে যেখানে ছেলেমেয়েরা গিয়ে বিভিন্ন ধরনের ক্রিকেট ফুটবল সব কিছুই খেলতে পারবে এবং এখানে ভালো ভালো থিয়েটার আছে যেখানে মনোরঞ্জন করার মতো অনেক ভালো ভালো নাটক করানো হয় সবকিছু হয় এখানে যেখানে মানুষরা দেখে খুব আনন্দ উপভোগ করে এবং এখানে ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে যেখানে গিয়ে আমরা একসাথে মিলনস্থল একসাথে গিয়ে সবাই মিলেমিশে সেখানে আনন্দিত করি আনন্দিত হই এবং একসাথে থাকি তো

এটা নাম করা সবার কাছে আরেকটা যেটা পার্ক রয়েছে সেটা হচ্ছে শিশু উদ্যান কাপ যেটা হচ্ছে শতাব্দী পার্ক তো এই দুটো পার্কই হ্যাঁ অবশ্যই এখানে একটা মূল্য নেওয়া হয় পার্কে প্রবেশ করার জন্যে কিন্তু সেটা খুবই একটা ন্যায্য মূল্য মানে যেটা সবাই আর কি দিতে পারবে ঠিক আছে তো এখানে পার্কের মধ্যে অনেক ভালো ভালো দেখার দৃশ্য আছে যেমনি ভালো ভালো গাছ আছে ভালো ভালো ফুল আছে এবং পার্কের পার্কটাকে আরও নতুনভাবে তৈরি করা হয়েছে যেমন ভালো ভালো মূর্তি বানিয়ে ভালো ভালো দোলনা লাগিয়ে পার্কটাকে আরও নতুনভাবে তৈরি করা হয়েছে যার ফলে যেকোনও বাচ্চারা বড়োরা সবাই গেলেই সেখানে একটা আনন্দ উপভোগ সব কিছুই করতে পারবে ঠিক আছে আর যেটা সব থেকে তারপর হচ্ছে কী খেলাধুলো খেলাধুলোর জায়গা এখানে অনেক আছে খেলাধুলো বলতে এখানে আমাদের পোলো গ্রাউন্ড আছে নাম করা আর এখানে খেলাধুলোর জায়গা বলতে হচ্ছে রেলের একটি ফুটবল স্টেডিয়াম আছে বার্নপুরে ফুটবল স্টেডিয়াম আছে যেখানে সবাই গিয়ে খেলাধুলো করতে পারে এবং যেকোনও খেলার কোনও প্রোগ্রাম অনুষ্ঠান হলে সেখানে সবাই মিলে গিয়ে সেখানে খেলা দেখতে যায় এবং বাচ্চারা আরও নিজের মনের আনন্দের সাথে সেখানে খেলাধুলো করতে পারে তো এইগুলো অনেক ভালো ভালো খেলাধুলোর জায়গা আছে আর এখানে সব থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে থিয়েটার এখানে থিয়েটার অবশ্যই আছে ভালো ভালো থিয়েটার আছে যেখানে অনেক ভালো ভালো নাটক তৈরি হয় এবং সেই নাটক আমরা সবাই মিলে দেখতে যাই সবাই মিলে দেখে সেটা আনন্দ উপভোগ করি তো এই নাটক থিয়েটার বা পার্ক আর ভালো খেলাধুলার জায়গা এখানে অনেক ভালো আছে আর যেটা সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি অনেক ভালো হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে যেতে পারি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই একসাথে নাচ গান হই হুল্লোড় ফূর্তি আনন্দ সব কিছুই করতে পারি তো অবশ্যই সব কিছুই মিলে এটাই বলতে পারি যে কী যে আমাদের পশ্চিম বর্ধমানে পার্ক বলুন বা খেলার মাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান সবই হচ্ছে একটা মানুষের আনন্দের জন্য সব থেকে ভালো একটা জায়গা